স্মার্ট ফোন আমাদের জীবনকে এখন অনেক উন্নত করেছে স্মার্ট ফোনে এখন সর্ববিষয়ে সবজায়গায় স্মার্ট ফোনই ব্যবহার করা হচ্ছে স্মার্ট ফোনে আমাদের অনলাইন টাকার ইয়ে থেকে শুরু করে সবকিছু পড়াশোনা সব প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জিনিসকে স্মার্ট ফোন আমাদের কাজে লাগছে এবং সেটাতে আমরা অনেক সুবিধা লাভ করছি